তুই কবে থেকে জয়েন করলি কেমন আছিস আমিও ভালো আছি কী করছিস এই তো অনেক দিন হয়েছে তুই কবে তুই কবে চাকরি করছিস হুম কত করে মাইনে দিচ্ছে

মাইনে কীরকম দিচ্ছে ও এতো কম দিলে সংসার চলে এতে তো বাজার আর হাত খরচ করতে করতেই তো বেরিয়ে যায় আমারও তো সেম বেতন বাড়ানোর জন্যে কী করা যায় চল সবাই মিলে বিডিও অফিসে গিয়ে দরখাস্ত জমা দেই এভাবে সংসার চলছে না ঠিক আছে তাহলে রাখ আচ্ছা ঠিক আছে মেয়ে ভালো আছে তোর বাড়িতে তোর বাবা অসুস্থ ছিলো ও তাহলে একটা মিটিং ডাক কীভাবে ওই মাইনেটা বাড়ানো যায় আমাদের আশা কর্মীদের তো অবস্থা খারাপ আচ্ছা ঠিক আছে রাখছি